হ্যাঁ এটা কি শ্রীলক্ষ্মী চা ভাণ্ডার হ্যাঁ আমার এই নতুন একটা ছোটো দোকান খুলবো ভাবছি চায়ের আর কি চা কফির ক্যাফে খুলবো ভাবছি তাহলে আপনার কাছ থেকে কি চা কফির পাইকারি মাল আমি কি পেতে পারি কত করে দামটা আচ্ছা ওটা এবার কোয়ালিটির ওপর হ্যাঁ কোয়ালিটির ওপর নির্ভর নাকি আর বলছি হচ্ছে কোয়ালিটি কোন খারাপটারাপ হবে না তো কারণ প্রথম দোকান খুলছি এবার যদি না ইন্টারেস্টেড হয় যদি খেয়ে ভালো না লাগে ক্রেতাদের আমার তখন তো সমস্যা হবে আর একদম আমি যেটা বলছি আমি অনেকদিনের জন্য মাল করে নিতে চাই আর কি প্রথম প্রথম ব্যবসা শুরু করছি তাই অনেকদিনের জন্য মাল করে নেওয়াটাই ভালো আমি আমার একটা ভাইকে জিজ্ঞাসা করছিলাম সে সাজেস্ট করল যে আপনি ওই দোকানটা ভালো নাকি শ্রীলক্ষ্মী চা ভাণ্ডারটা ওই চা ভাণ্ডার থেকে ওখান থেকে কোয়ালিটি তাহলে ভালো হয় আর কি হুম ওখানে স্যাম্পেলের ব্যবস্থা রয়েছে আর কি আমি স্যাম্পেল দেখে তারপর কিনতে পারি হ্যাঁ কারণ এবারে দেখুন নতুন দোকান খুলছি তো যদি প্রবলেম হয় আর ক্রেতাদের ভালো না লাগে তখন তো আমার দোকান চলবে না আর বেশী দিনের জন্য যেহেতু মাল করে নিচ্ছি আমার তো পুরো লস যাবে আপনার কি কোন রিটার্নের এইরকম পলিসি আছে যদি মাল পছন্দ না হয় রিটার্ন দিতে পারি পরে

ও আচ্ছা আর ওইখানে যে এক্সপায়ার ডেটগুলো থাকে ওগুলো তো ঠিকঠাকভাবে মেন্টেন করেন তো আপনারা হ্যাঁ কারণ কিছু কিছু দোকানে তো ওই অন্যান্য চায়ের প্যাকেটে এক্সপায়ার হওয়া চা ঢুকিয়ে বিক্রি করে দেয় সেইজন্য আমি জানতে চাইছি আর কি পরে তো আমার ব্যবসার ক্ষতি হবে হ্যাঁ যেহেতু আমি লোন নিয়ে নতুন ব্যবসাটা খুলছি আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমি বিকেলে যাচ্ছি